পাখির অবস্থান বলতে বনে জঙ্গলেই পাখি বাসা বাঁধে সেখানেই থাকতে ওরা ভালোবাসে এমনকি গ্রাম্য অঞ্চলেও অনেক পাখি বসবাস করে যেমন গ্রাম অঞ্চলে ঘুঘু পাখিকে বাসা বাঁধতে দেখা যায় এমনকি বাড়ির পাশের গাছে এবং বাড়িতে ঘরের চালেও তারা বাসা বাঁধে যেমন ঘুঘু পাখিকে দেখা যায় বাড়ির আশেপাশে এবং মানুষ এক ধরনের পাখি যেমন পায়রাকেও প পালন করে তাদের বাড়িতেই পোষ মানায় পায়রা পাখিকে এবং টিয়া পাখি টিয়া পাখিকেও মানুষ অনেকেই ব্যবহার করে বাড়িতে যেমন আমাদের জাতীয় পাখি ময়ূর কেউ অনেক মানুষ বাড়িতে পালন করে আমাদের গ্রাম অঞ্চলে

ময়ূর দেখা যায় পালন করতে পাখির বাসস্থান বন অঞ্চলেই বেশি পার্শ্ববর্তী বন জঙ্গলে আমরা দেখতে পারি পাখির অনেকই পাখি দেখা যায় টিয়া পাখি ঘঘু পাখি ময়ূর অনেক পাখি আমরা দেখি ছোটো ছোটো পাখি বনাঞ্চলে আমরা দেখতে পারি যেমন কাক কাক দেখা যায় আমাদের গ্রাম অঞ্চলে বা শহরেও দেখা যায় কাক বাসা বাঁধে সেরকম খোলামেলা জায়গায় অনেক পাখি দেখি আমরা পাখিরালয়ে যাই দেখতে পারি চিড়িয়াখানায় অনেক ধরনের পাখি দেখা যায় তাদের বাসস্থান সেখানেই তৈরি করে তারা সেখানেই বসবাস করতে